যেমন ধরুন আসন সেলাই করছি আসন সেলাইয়ের সঙ্গে কোন উলের কালার মানে কোন কালারটা কোন কালারের সঙ্গে যাবে মানে রেডের সঙ্গে অরেঞ্জ যাবে কিনা বা রেডের সঙ্গে হোয়াইট যাবে কি না বা ব্লুর সঙ্গে হোয়াইট কেমন লাগবে ব্লু হোয়াইট অরেঞ্জ তিনটি কালার একসঙ্গে আসনে সেলাই করলে কেমন লাগবে বা কোনো ডিজাইন করলে বা গ্রিন অরেঞ্জ রেড এগুলো করলে কেমন লাগবে বা মানে এইরকমভাবে কালার নির্বাচন করতে যেমন আরও নানানভাবে যেমন টেবিল ক্লথ ধরুন টেবিল ক্লথ সাদা টেবিল ক্লথের ও উপর কোন কালার দিয়ে হেম সেলাই তো সাদাটা সুতো দিয়েই করতে হবে কালার দিয়ে

তো কোন কালারটা মানে ডালে তো আমি বাদামি কালার দিলাম পাতাতে গ্রিন লাইট গ্রিন বা হালকা সবুজ বা ডিপ সবুজ দিলাম তো এবার ফুল টাতে ফুলের কালার আমি কেমন করবো আমি কি রেড কালার দেবো নাকি পিঙ্ক কালার দেবো মানে রেডের সঙ্গে পিঙ্ক যাবে কি না বা পিঙ্কের সঙ্গে ইয়েলো যাবে কি নাা বা রেডের সঙ্গে ইয়েলো যাবে কি না ব্লুর সঙ্গে ইয়েলো যাবে ক না মানে এইভাবে ম্যাচ করিয়ে করে তো করতে হয় না তো সেইভাবে এটা যদি ম্যাচ হয় তো খুব ভালো মানে ম্যাচ করেই করে যেমন রেডের সঙ্গে ইয়লোটা যাই রেডের সঙ্গে ইয়লোটা যায় ব্লুর সঙ্গে হোয়াইটটা যাই যাই যেমন পার্পলের সঙ্গে হোয়াইট চলে মোটামুটি চলে তো আমি হয়তো ফুলটা আঁকলাম তো এবার লাল টেবিল ক্লথের কথা বলি লাল টেবিল ক্লথ টা যখন হবে তো তার মধ্যে কি আমি হালকা টা মানে ও টিপ কালার না দিই একটু যদি হালকা কালার দিই তখন আরও বেশি ভালোলাগ ফুলটার মধ্যে আমি ধরো লাইট পিঙ্ক দিলাম পাতাটার মধ্যে আমি যেন লাইট গ্রিন দিলাম তোর যেমন ডালে ব্রাউনটা ব্রাউনটা থেকে যাক কোনো সমস্যা নেই আরও অন্যান্য আরও ডিজাইন করলাম সেখানে যদি ডিপ কালারে আমি হালকা কালার দিই তো সেটা বেশি উজ্জ্বল হবে না তো হালকা কালারের ডিপ কালার দিলে সেটা বেশি উজ্জ্বল হয় যেমন সাদাতে সাদা সাদাতে আমি যদি ডিপ কালার দিই সেটা বেশি ফুটবে আর আমি যদি ডিপ কালারে হালকা কালার দিই সেটা বেশ ফুটবে তো এরকমভাবেই আর কি কালার এ করা হয় এটাই ভালো আমার মতে